আমার কাছে একটি হ্যান্ডব্যাগ রয়েছে যে হ্যান্ডব্যাগটি আমি কিছু দিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম তো আমি অনলাইনে দেখেছিলাম যে জিনিসটা খুবই ভালো তারপর আমি নিয়েওছিলাম তো ডেলিভারিটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো দিয়ে তারপর এ আমি দেখলাম যে আমার কাছকে যখন আসলো দেখলাম যে হ্যাঁ আমি যেরকম কালারটা দেখেছিলাম ঠিক কিন্তু সেরকম কালারই আসছে তারপর দে যেরকম রঙটা ছিলো সেরকম রঙটা তো আসছেই তারপরে আমি যে আমি ভেবেছিলাম হয়তো যে কাপড়টা হয়তো অতোটাও ভালো হবে না অনলাইনের জিনিস তো কিন্তু না আমি আসার পরে দেখছি যে কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং কোনো ছেঁড়া কাটা নেই ভিতরে ভিতরটা খুবই ভালো ছিলো এবং কাপড়টা যে উপরটা যে চামড়ার ব্যাগটা ছিলো সেটা কিন্তু খুবই সুন্দর সেটা ফাটবেও না আমি দেখলাম এবং ভিতরটার কাপড়টাও কিন্তু খুব মটা সেটাও টপ করে ছিঁড়বে নি এবং ব্যাগটা যে ছিলো ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ছিলো এবং সেই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে এবং সেই ব্যাগটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি কারণ আমি ভাবতেও পারি নি যে এতো সুন্দর একটা ব্যাগ আমার কাছে আসবে কারণ আমি আগেও কিনেছি কিন্তু এত সুন্দর আসে নি অথচ দামটাও কিন্তু কমই নিয়েছিলো অন্যান্য ব্যাগের থেকে এই ব্যাগের দামটা কিন্তু কমই নিয়েছিলো তারপরেও এতো সুন্দর হবে আমি সেটা কিন্তু ভাবতেও পারি নি